হ্যাঁ বলুন হ্যাঁ বলুন না কী বই লাগবে আচ্ছা না আমার সোম থেকে শনিবার খোলা থাকে শনিবার হাফ ডে থাকে আর আপনি যে জিওগ্রাফি বই নেবে বলছেন তো জিওগ্রাফির তো অনেক রকমের বই আছে সাবজেক্টিভ অবজেক্টিভ বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশানের জন্য তো আপনার প্রকল্পের জন্য বই তুলবেন তো তো ওই প্রকল্পের জন্য আপনার তাহলে কোন ধরনের বই লাগবে সাবজেক্টিভ হলে হয়ে যাবে তো হ্যাঁ আসলে কী বলুন তো এই যে এখন বই বইয়ের যে ব্যাপার তো বই তো ছেলেরা নিয়ে যাচ্ছে তো ওই প্রকল্পের জন্য অনেকেই তুলেছে তো দুটো তিনটে যে রাইটারের বই লেখকের বই ওই বইগুলো না ওরকম হ্যাঁ একটা লাইব্রেরিতে দেখুন লাইব্রেরিতে বই অনেক থাকে কিন্তু যেহেতু অনেক রকম রাইটারের রাইটারের বই আমাদেরকে রাখতে হয় প্রত্যেকে তো একজন রাইটারের বই পছন্দ করেন না তো আপনার ধরুন ছধরনের বা পাঁচ ধরনের যার যেমন আছে ওরকম রাইটারের আছে তো প্রত্যেকটার তো অতগুলো রাখা সম্ভব নয় ওই জন্য আমরা কী করি প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ওটার জন্যই আমি আপনাকে বলছি যে ধরুন যেমন আপনার যেই লেখকটা ভালো লাগবে ঠিক আছে তো অনেক রকমের বই হয় এবার সে বইটা আপনি এখান থেকে আমাদের এখান থেকে নিতে পারেন তবে বই নেওয়ার জন্য ওর কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে তো আপনাকে প্রথমে একটা ফর্ম আগে ভরতে হবে আপনি কি এর আগে কোনো দিন বই নিয়েছেন আচ্ছা যদি তিনটে বই নেওয়া থাকে দেখুন প্রত্যেককে কিন্তু আমাদের এ থেকে নিয়ম আছে তিনটে করে একসাথে বই দেওয়া যায় তিনটের বেশি বই দেওয়া যায় না তো আপনাকে তাহলে আগে ওই তিনটে বই রিটার্ন করতে হবে তিনটে বইয়ের রিটার্ন করার পরেই কিন্তু আপনি এখান থেকে নতুন বই তুলতে পারবেন আর তাছাড়া বই হ্যাঁ এরকমটাও করতে পারেন একটা বই ব্যাক করে আপনি একটা নিতে পারেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ কালকে আপনি ওই সাড়ে দশটার পর থেকে আসতে পারেন কোনো অসুবিধা নেই সাড়ে দশটার পর সময় আমরা ওই ও লাইব্রেরি খুলে দিই সাড়ে দশটার পর আসতে পারেন ঠিক আছে ওকে ওকে ওকে আসুন